হ্যালো হ্যাঁ কে বলছেন বলছিলাম আমি আপনার দোকানে জুতো কিনতে যাবো তা কেমন দাম চলছে আপনার দোকানের জুতোগুলোর কী কী কেমন কেমন কোয়ালিটির জুতো আছে বলতে পারবেন কী কী জুতো আছে একটু বলুন বলছি মেয়েদের হিল জুতোর সম্বন্ধে কেমন দাম বলতে পারবেন মানে ভালো কোয়ালিটির জুতোর দামগুলো না একটা জুতো খুব সুন্দর লাগছিলো দেখছিলাম ওখান দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম একটা হিলওলা জুতো কাঁচের ভেতরে রয়েছে দেখছিলাম খুব সুন্দর লাগছিলো ওই জুতোটার দাম কেমন সামনে যে জুতোটা আছে কম হবে না তোমার দোকানে জুতোর দামগুলো অতো বেশি বেশি কেন দাম কম না আমাদের হয় এই পাশে একটা জুতোর দোকান আছে জিজ্ঞেস করছিলাম বলছে আড়াইশো টাকায় দিয়ে দেবো তুমি একই জুতো জুতো তুমি সাড়ে তিনশো টাকা কেন বলছো ঠিক আছে রাখলাম নোবো না জুতো আমি